হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি জয়ন্তী ম্যাডাম বলছি বলুন কেমন আছেন আচ্ছা

তাই তো আমারও তো একই অবস্থা বাচ্চারা আগে যা পড়াশুনা করেছে কোভিডে তো কিছুই পড়াশুনা হয়নি মোবাইল হ্যাঁ মোবাইল পাওয়ার পরে সবাইই তোমার গেম নিয়েই ব্যস্ত পড়াশুনা আর কয়জন ক্লাস ঠিক মতন করেছে সেই খাটনিগুলো আমাদের এখন সইতে হয় এই আমিও খাতা নিয়েই বসেছি খাতাই দেখছি বাংলাতে বাংলাতে তো সব একবারে নাম্বার যে অবস্থা হুম আমার তো কী যে করব এদের নিয়ে ঠিক আছে রাখি তাহলে ভালো থাকুন হ্যাঁ